শ্রোতাদের সামনে গান গাওয়ার সময় আমি মাঝে মাঝে নার্ভাস ফিল করেছি বা নার্ভাসনেস বা ভয় জিনিসটা আমার মধ্যে এসেছে এটা না বললেই নয় কারণ আমি সেইরকম ভাবে গান শিখিনি বা ছোটবেলা থেকে নানান রকমভাবে যে একটা কোর্সের সঙ্গে যুক্ত থেকেছি সেরকম বিষয়ও নয় আমি গান শুনতে ভালোবাসি বা গান করতে ভালোবাসি ইউটিউব দেখে বা ইউটিউব থেকে শুনে শুনে নিজে চেষ্টা করি তো সেরকমভাবেও কখনও শ্রোতাদের সামনে বা কোনও অনুষ্ঠানে গিয়ে গান করার সুযোগ হয়নি বা করিওনি কখনও তবে এমনি নর্মালি যদি লোকেদের সামনে বা কোনও বন্ধু বান্ধবদের আড্ডার মধ্যিখানে যদি কখনও গান গাইতে হয় তো সেই গান আমি কখনও কখনও হোক গেয়েছি তো হ্যাঁ সেই জন্য আমি যেহেতু কোনও কোর্স করা নেই আমার তো সেই জন্য একটু নার্ভাসনেস থেকেই যায় তো সেটা একটু ভয় ভীতি ছিল বটে কিংবা টিচার্স ডে এর সময় আমি যেহেতু একজন শিক্ষিকা তো সেই জন্য টিচার্স ডে সময় আমাকে বলেছিল স্টুডেন্টরা যে গান করার জন্য তো সেই জন্য আমি করেও ছিলাম তো একটু নার্ভাসনেস কাজ করেছিল কিন্তু তারপরও আমি পুরোটা কমপ্লিট করেছিলাম কিন্তু এটা অতিক্রম কীভাবে করতে পারবো সেটা যদি বলতে হয় তাহলে এই জিনিসটা আমাকে নিজেকেই আগে বুঝতে হবে বা নিজেকে বোঝাতে হবে যে না গানটা আমার প্যাশন বা ভালোবাসার জায়গা এতে ভয় পেলে চলবে না আর আমি যেটা করছি ঠিকভাবেই করছি বা কোনও সৎ পথেই করছি কোনও রকম ভয় ভীতি মনের মধ্যে আনলে হবে না তো সেটা আমাকে আগে নিজেকে বোঝাতে হবে তারপরে আমি সেটাকে অতিক্রম করতে পারবো আর এইরকমভাবে আড্ডার মধ্যিখানে কখনও কখনও গান গাওয়ার চেষ্টা করতে হবে তাহলে কি হবে আস্তে আস্তে ভয় ভীতিটা দূর হতে থাকবে একবারে কখনও সেই জিনিসটা হয় না সেটা যদি বারবার করে আমি করতে থাকি তাহলে পরে কিন্তু এই ভয় বা ভীতি জিনিসটা আস্তে আস্তে দূর হতে থাকবে তখন আমি নর্মালি গান গাইতে পারবো